আমি যে টি শার্টটি কিনেছিলাম সেটি পরেও খুব আরাম ছিল এবং সেটি দেখতে খুব সুন্দর ছিল এবং সেটি রং খুব সুন্দর ছিল